আমাদের জেলায় পুরুলিয়াতে বলতে গেলে মাটির শিল্প মাটির শিল মৃৎশিল্প যেটাকে বলে কারিগররা বিভিন্ন ধরনের মাটি এই কালী পুজোর সময় যেমন ছোটোদের খেলনা বাটি এছাড়া প্রদীপ বিভিন্ন জিনিস তৈরি করা হয় এছাড়াও সুতোর কাজ যেগুলো শাড়ি কুর্তি পাঞ্জাবিতে কাজ করা হয় সেগুলোও বিখ্যাত এছাড়া ছৌ নৃত্য শিল্প যাদের তাদের নাচের বিভিন্ন গয়নাগাঁটি এসব তৈরি করা হয় এছাড়াও পাটের কাজ যেগুলো দড়ি ব্যাগ সুতো এইসব তৈরি করতে কাজে লাগে আমার প্রধান শিল্প বলতে সুতোর কাজ এবং যারা পেন্টিং করে যা বিভিন্ন রকমের আলপনা টাইপের কাজ এগুলোই বিশেষভাবে ভালো লাগে কারণ এগুলো শাড়ি মানুষ যে পোশাক পরিধান করে সেই পোশাকের মধ্যে এই সুতোর কাজ সেই সুতোর কাজগুলো দেখতে ভালো লাগে যেগুলো হাতের তৈরি করা এছাড়াও ব্যাগ বিভিন্ন ধরনের শৌখিন জিনিসপত্র বাড়িতে সাজানোর জন্যও এগুলো বিশেষভাবে উপযোগী